আমাদের দেশ ভারতবর্ষ ভারতে আগে প্রথম দশমিকের আবিষ্কার আবিষ্কার হয়েছিলো আস্তে আস্তে চিকিৎসা বিজ্ঞানেও ভারত বেশ উন্নত করেছিলো আশ্চর্য জগদীশচন্দ্র বসু চিকিৎসা ক্ষেত্রে আলোড়ন দৃষ্টি আলোড়ন সৃষ্টি অন্য দেশে চিকিৎসা ব্যবস্থা আধুনিক আধুনিক মানের ওখা ওখানে চিকিৎসা ব্যবস্থাও উন্নত মানের আমাদের দেশের ডাক্তারেরা ভালো মন্দ দু দুই দিক আছে যেমন কিছু ডাক্তার পেশাদারি ও টাকার পিশাচ আবার কিছু ডাক্তার খুব ভালো রুগীদের সঙ্গে আলাপ আচরণ খুব সুন্দর করে প্রত্যেকটা রুগীকে মহিলা পেশেন্টদেরকে রুগীদের ওঁর মা বলে ডাকে খুব সুন্দর আলাপ ব্যবহার করে আবার কিছু ডাক্তারের ব্যবহার এতো বাজে খুবই খারাপ লাগে তখন বিদেশি ডাক্তারেদের চিকিৎসা ব্যবস্থা ধরন আলাদা যে সেখান থেকে আমাদের ভারতীয় ডাক্তারেরা অনেকটাই পিছিয়ে আছে আমাদের আশেপাশের হাসপাতাল ও ক্লিন ক্লিনিকগুলো খুব খারাপ অবস্থা যেমন ডাক্তারেরা ক্লিনিকে শুধু টাকা পয়সার জন্যেই যোগাযোগ রাখে এইভাবে গরিব এভাবে গরিব মানুষদের সাথে না খুব খারাপ হয় টাকা পয়সা না হলে এরা ট্রিটমেন্ট শুরু করে না গরিব মানুষগুলোর খুব অসুবিধা হয় অনেকে তো টাকা পয়সা সমস্যা থাকে তাদের সাথে ডাক্তারেরা কোনো যোগাযোগ রাখে না আমাদের এখানে ক্লিনিকগুলোর এই একটা সমস্যা হয় আর হাসপাতালগুলো তো হাসপাতালগুলো অপরিষ্কার সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন না ওখানে তো মনে হয় রুগী গেলে সে আরো অসুস্থ হয়ে পড়বে এতো অপরিষ্কার এতো গ্যাস গন্ধ ও ওটার জন্যেই ওর কারণেই রুগীর অসুস্থ যেন আরও বেশি হয়ে পড়বে আর ক্লিনিকগুলোতে টাকা পয়সা না হলে ডাক্তার তোমাকে চিকিৎসাই করবে না এতে কী হয় গরিব মানুষদের খুব অসুবিধা হয় গরিব মানুষদের তো সব সময় টাকা পয়সা তো সেরকম থাকে না তারা টাকা পয়সা সেরকম ব্যয়ও করতে পারে না আমার আমি একবার আমাদের এখানে যে ক্লিনিক আছে আমি সেখানে গিয়ে দেখলাম আমার বাবা যখন অসুস্থ হয়েছিলো তখন আমি এই জিনিসগুলো দেখি বা এই জিনিসগুলো আমি বুঝতে পারি যে যাদের টাকা বা আছে তাদের একটা ট্রিটমেন্টাটা ট্রিটমেন্ট ব্যবস্থা বা একটা দেখভালটাই বেশ অন্য রকম হয় আর যাদের টাকার নেই বা যারা গরিব যারা একটু কম টাকায় ট্রিটমেন্ট হচ্ছে তাদেরটা দেখি একটু অন্য রকমভাবে এ করে তাদের দেখলাম মানে তাদের মানে টিটমেন্টটাই আলাদা রকম হয় যারা একটু বেশি পয়সা দেয় বেশি পয়সার দিয়ে যারা এ ট্রিটমেন্ট করায় তাদের এতো সুন্দর ট্রিটমেন্ট করে হ্যাঁ এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিলো তাই বলে কি শুধু যারা যাদের পয়সা আছে তারাই শুদু ট্রিটমেন্ট হবে সুন্দরভাবে যাদের পয়সা নেই তারা কি ট্রিটমেন্ট সেইভাবে পাবে না ডাক্তারের কাছ থেকে নার্সদের কাছ থেকে সেই পরিষেবা কি পাবে না এটা কখনোই উচিত না আর এতো ওষুধের দাম দাম বেড়েছে যে যারা একটু মধ্যবিত্ত বা গরিব আছে তাদের ওষুধ কিনতে গেলে খুব কষ্ট হয় মানে ওষুধের প্রচুর দাম বেড়ে গেছে এতো দাম বেড়েছে তাদের ওষুধ কেনার ভীষণ একটা অসুবিধা হ্যাঁ মানে কী বলবো আমি একজনকে দেখেছিলাম সে একটা ওষুধ নেবে তার কাছে মানে সেই এ যেটুকু পয়সা লাগবে তার সেটুকু পয়সাও তার কাছে একটু কম মানে কমই আছে সেটুকু পয়সাও নেই বলতে গেলে হ্যাঁ ওষুধের দামটা কমালে আমাদের দেশে ওষুধের দাম কমালে মনে হয় হচ্ছে আমাদের যতো মধ্যবিত্ত আছে যারা একটু গরিব আছে তাদের খুবই ভালো হবে তাদের খুবই খুব ভালো হয় তাদের দিক দিয়েই ডাক্তার নার্সেরা মানুষের সাথে আলাপ আলাপ আচরণ খুব একটা ভালো করে না এই জন্যে সাধারণ মানুষদের খুব অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষদের খুব অসুবিধার অসুবিধা হয়ে যায় এই আমি মনে করি ওষুধের দাম তারপরে ডাক্তার নার্সদের আলাপ ব্যবহারের জন্যে প্রশাসনের একটু দেখা উচিত